হ্যাঁ বলুন কে বলছেন ও হ্যাঁ বলুন

হ্যাঁ হ্যাঁ ও তো ভালোই নেচেছে ও আগের থেকে ভালোই ইমপ্রুভ করেছে ওর নাচ ভালো হয়েছে ওর সব কিছু এখন মানে আগে যেটা পারত না আপনারা মনে করতে মনে করছেন ও এখন তার থেকে অনেক বেটার কিছু করছে ওর সব দিক থেকেই ও ভালোভাবে নিতে পারছে খুব সহজেই ধরতে পারছে মানে ওর কোনো দিক থেকে কোনো অসুবিধা হচ্ছে না যে নাচ টাচ দেওয়া হচ্ছে ও সঙ্গে সঙ্গে সেটা ধরে নিয়ে ও নিজে নিজেই করে নিতে পারছে হ্যাঁ হ্যাঁ ও খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর পারফরমেন্স করেছে

হ্যাঁ আপনার মনের মধ্যে যেটা ছিল যে জড়তা দুর্বলতা আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন ওর মধ্যে এখন কোনো জড়তা বা দুর্বলতার কোনো ভাব নেই ও স্টেজ পারফরমেন্সটা খুব সুন্দর করেছে এবং সবাই ওকে মানে বাহবা করেছে সবাই বলেছে যে না হ্যাঁ ছেলেটা খুব ভালো নাচতে পারে বা নাচ শিখেছে ভালো ভালোই ছিল ওদের শো ওদের মতন অ্যাডজাস্ট করেই নিয়ে ও করেছে ওদের মতনই পারফর্মস করেছে ওর মধ্যে সেই জড়তা না না জড়তা দুর্বলতাভাব কিছুই বোঝা যায়নি ঠিক আছে